আমরা মূলত বাঙালির বাঙালি বাড়িতে কোনো অতিথি এলে তাকে নারায়ণের সাথে তুলনা করে সে জন্য যদি কোনো অথি বাড়িতে আসে তাকে খাওয়ানো ও ঘোরানো রাখার জন্য বাড়ির সবাই ব্যস্ত থাকে তাছাড়া তারা যদি বেড়াতে চায় তাহলে আলাদা ব্যাপার কারণ ওই অতিথিরা যদি ভরোবন পিপাসু হয় তবে তাদের অবশ্যই ভ্রমণের জন্য বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয় যেমন মন্দির মানে প্রথমে তারাপীঠের কতা মনে পড়ে আমাদের বাড়িতে কোনো অথিতি এলে তারা মায়ের মন্দিরে নিয়ে যাই সেখানে সারাদিন থেকে মায়ের পূজা দিয়ে সন্ধেবেলায় আরতি দেখে বাড়ি আসি আমরা মায়ের মন্দিরকে খুব ভালোবাসি মা কালী খুব পছন্দের ঠাকুর নাম এছাড়া বাড়ির অতিথি যদি ভ্রমণের জন্য সৈকত বা সমুদ্র দেখতে চায় তাহলে প্রথমে দীঘা বা মন্দারমনির কথা মনে পড়ে দীঘাতে বেড়ানোর মজাই আলাদা কারণ ওখানে বীজের যে অসাধারণ ঢেউ সেটা দেখে মুগ্ধ হয়ে যায় এছাড়াও সঙ্গে বেলা বিভিন্ন বিভিন্ন মাছের স্টল বসে সন্ধেবেলার মাছের স্টল থেকে আমরা মাছ কিনেও খাই প্রচুর মানুষ এখানে আসে আরান্দ উপভোগ করতে এবার বলি দার্জিলিংয়ের কথা মানব সভ্যতার পরিচ্ছন্ন তাই মরা শহর এখানে পাহাড় আর পাহাড় এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় দার্জিলিঙে পাহাড় আর পাহাড় আর চারিদিকে শুধু চায়ের বাগান ওখানে গেলে সত্যি ঘুরে ঘুরে দেখি এছাড়া কলকাতার যাদুঘর সেখানে ছাড়া ভারত থেকে মানুষ আসে প্রচুর ভিড় হয় এবং সব স্কুল থেকে প্রচুর ছাত্র ছাত্রীরা আসে কলকাতার আরও প্রচুর জায়গা আছে ঘোরার ঘুরতে খুব ভালো লাগে আমাদের